আমাদের এখন আমাদের যদি বর্ধমান বলি বা আমাদের পশ্চিমবঙ্গের হাসপাতাল ব্যবস্থাপনার যদি কথা যদি আমি বলতে যাই তো এখন কিন্তু হাসপাতাল ব্যবস্থাপনা খুবই ভালো বিশেষ করে সরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা এখন খুবই উন্নত খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বর্তমান যিনি সরকার আছেন এই মুহুর্তে আমাদের পশ্চিমবঙ্গের তো উনি কিন্তু হসপিটালের দিকে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দিকে কিন্তু খুবই মানে খুবই চোখে দেন খুবই নজরও রাখেন এবং খুবই ভালো করে রাখেন আমাদের যারা এখন ডাক্তারবাবুরা আছেন যারা হসপিটালের অন্যান্য কর্মীরা আছেন নার্স থেকে শুরু করে অন্যান্য কর্মী যারা আছেন সবাই কিন্তু খুব সুন্দরভাবে স্বাস্থ্য পরিষেবা দেয় রুগীদের কিন্তু খুব সুন্দর সার্ভিস দেন ওনারা এবং আমাদের যেহেতু বর্তমানে স্বাস্থ্য সাথী যে কার্ড ওইটার যেহেতু ব্যবস্থা আছে তো সেই ক্ষেত্রে আমাদের সরকারি হসপিটালে সরকারি পরিষেবা ছাড়াও বেসরকারি হসপিটালে স্বাস্থ্য সাথী পরিষেবার থাকার জন্য কিন্তু আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থায় আমাদের যে সমস্ত গরীব বা সাধারণ মানুষ তাদের কিন্তু অনেকটা উন্নত হয়েছে